আপনি নীলিমা ম্যাডাম বলছেন আচ্ছা ম্যাডাম আপনাদের স্কুলে যে একটা পিকনিক হবার কথা ছিল তো সেটা তাহলে কত তারিখে হবে আচ্ছা পিকনিকটা হলে আচ্ছা পিকনিকটা হলে তাহলে কোথায় হবে পিকনিকটা আর পিকনিক করতে গেলে মানে কত টাকা পিকনিকের ফিজ লাগবে পিকনিক করতে গেলে কত জন মিলে হচ্ছে পিকনিকটা তাহলে পিকনিকে তাহলে বাস করা হবে নাকি বাস তাহলে কখন বেরোনো কখন বেরোনো হবে আর কখন ফেরা হবে আচ্ছা ঠিক আছে ম্যাডাম কিন্তু এবার পিকনিকে যেতে গেলে যে আপনারা কিভাবে কিরকম কি খাবার দাবার দেবেন মানে আশেপাশে যদি কোনো সাইটসিইং যদি থাকে ধরুন তাহলে কি সেগুলো আপনারাই দেখাবেন গাড়িতে করে না আমাদেরকেই নিজেদেরকেই কিছু মানে ব্যবস্থা করে দেখতে হবে রান্না কি তাহলে সবাই মিলেমিশে রান্নাবান্না করা হবে না রান্নার জন্য কোনো লোক লোক নিয়ে যাওয়া হবে ম্যাডাম তাহলে দিনটা যদি একটু স্থির এখন কবে হবে কিছু মানে কোথায় হবে সেটা আপনারা এখনো কিছু ঠিক করতে পারেননি তো মানে সেরকম বাচ্চাদের কি মেয়েদের ছুটির ব্যবস্থা রয়েছিল বাচ্চাদের খেলার জায়গা টায়গা সেরকম সমস্ত কিছু ব্যবস্থা আছে তো আচ্ছা ম্যাডাম তাহলে কি আপনাদের তাহলে ওই দিনটা স্থির হলে তাহলে সবাই মিলে যাওয়া হবে তো আচ্ছা